আমি যেহেতু বই পড়তে খুব ভালোবাসি তাই বই কেনা আমার নিত্যদিনের একটি কাজের মধ্যে মনে করি প্রায়শই আমার বই কিনতে হয় তাই সস্তায় বা কম মূল্যে যেখানে পাব সেখান থেকেই চেষ্টা করি কেনার কিংবা হয়তো ধরুন যিনি বই পড়েছেন তার বই তিনি কম দামে বিক্রি করতে চান আমি সেরকম কিছু মানুষ বা গোষ্ঠীর সাথেও যুক্ত আছি যেখান থেকে আমি সহজেই কম দামে বই কিনতে পারি এরপর আমার কাছাকাছি বইয়ের দোকান যেমন পুরুলিয়ার মধ্যে একটি রয়েছে এ কে ডিস্ট্রিবিউটরস সেই বই দোকান থেকে আমি বেশ ছাড় ছাড় মূল্যসহ কম দামে বই কিনি এছাড়াও সস্তা বা অন্যের কাছ থেকে বই কেনার কথা যদি বলতে হয় তাহলে আমি একটি গ্রুপের কথা বলব ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে যেখানে কম দামে বা পুরোনো বই ছাড়ের সঙ্গে বিক্রি করা হয় যেমন একটি হচ্ছে পুরোনো বইয়ের সংগ্রহশালা সেখান থেকেও আমি বেশ কিছু বই কিনেছি